হ্যালো হ্যাঁ বলছি আপনি হ্যাঁ বলুন গোল্ড লোন বলতে কিরকম কি আমাকে একটু ব্যাপারটা বলুন ও তো আমি বলছিলাম সোনাটা তো আমার কাছে সেরকম বেশি নেই আমি ওই সোনাটা কম দিয়ে টাকার অ্যামাউন্ট বেশি বলি তাহলে কি হবে আচ্ছা বলছি আমার কাছে আমি যদি পঞ্চাশ গ্রাম দেই তাহলে কি রকম কি টাকা আমি পেতে পারি আচ্ছা আর আমি আমি বলছিলাম যে আমি পঞ্চাশ হাজার কি ষাট হাজারের যদি কোনো লোন একসাথে নিতে চাই মানে গোল্ড লোন ছাড়া তাহলে কি কোনো এমনি লোন পাওয়া যাবে ও গোল্ড লোনের ওপরে অফার চলছে আচ্ছা গোল্ড লোনের উপরে অফার চললে গোল্ড তো সেরকম অতো বেশি নেই তাহলে মানে আচ্ছা আমি বলছি আমি মাসকে মাসে একটু টাকাটা ইয়ে করতে পারি না দিতে পারি আর বলছি যদি না আমি বলছি যদি কোনো মাসটা হচ্ছে আমার ডিউ রয়ে যায় তাহলে কি ওটার এক্সট্রা চার্জ নেওয়া হবে ও না না আমি তাহলে আমার তো বাড়িতে এখন কেউ নেই তাহলে বাড়িতে কেউ আসুক আসলে আমি কথা বলে আপনাকে জানাবো আপনার আচ্ছা আপনাদের মেন অফিস কোথায় কি আছে কোথাও যেয়ে করতে হবে না ফোনে ফোনেই হয়ে যাবে একটু বলুন আর বলছি আমি কি এটা একাই নিতে পারি না বাড়ির না কোনো জয়েন্টেও নেওয়া যেতে পারে আচ্ছা তাহলে আমি বাড়িতে কথা বলে আপনাকে জানাবো ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি হুম